আমার প্রিয় কিছু বাইক হচ্ছে আর ওয়ান ফাইভ কেটিএম ডিউক হোন্ডা সাইনাস পিআরও অন্যান্য পালসার এই সমস্ত বাইকগুলি আমার কাছে খুবই প্রিয় বাইক আমার কাছে যে বাইকটি রয়েছে সেটি হচ্ছে পালসার এ বাইকটি আমি কিনেছিলাম কারণ এই বাইকটি অল্প দামের মধ্যে খুবই সুন্দর একটি বাইক এ বাইকটি নিয়ে অনেক দূর দুরান্ত পর্যন্ত যাওয়া যায় এবং এর তেল সার্ভিসও খুব ভালো সেই জন্যে এই বাইকটি আমার কাছে খুবই পছন্দের এই বাইকটির দাম খুব একটা বেশি না বাইক চালানোর জন্য অনেক বাইকই আরামদায়ক যদি আপনি কোথাও দূরে যেতে চান তাহলে সাধারণত বুলেট বাইক অবশ্যই ভালো হবে বুলেটের বুলেট বাইকের মধ্যে ডবল ইঞ্জিন থাকে আপনি অনেক দূর পর্যন্ত যাতায়াত করতে পারেন একটি ইঞ্জিন গরম হয়ে গেলেও অন্যান্য ইঞ্জিন অন্য যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিন থেকে আপনাকে সার্ভিস দেবে এই জন্য বুলেট বাইকটি অবশ্যই আরামদায়ক দূরে কোথাও যাওয়ার জন্য এবং বাইক রাইডিং করতে সকলের খুবই ভালো লাগে কেননা বাইকের মধ্যে যদি আমরা কোথাও যেতে থাকি তখন আমরা নিজেদের পছন্দ অনুযায়ী জায়গায় দাঁড়াতে পারি এবং নিজের যে রাস্তা পছন্দ সেই রাস্তায় যেতে পারি এই জন্য বাইকে যাওয়া খুবই আরামদায়ক